গান আমার খুবই একটা শখের জিনিস গান করতে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি আমি খুব ছোটোবেলায় গান শিখেছি এখন আর শিখি না কিন্তু আমার গান খুব ভালো লাগে এখন পরিস্থিতির চাপে গান শেখা বন্ধ করে দিয়েছি কিন্তু আমি গান করা গান গাওয়া গান প্র্যাকটিস করা এগুলো আমি ছাড়ি নি গান গাইলে আমার মন শরীর সবই মুগ্ধ হয়ে যায় খুবই ভালো লাগে আমার মন মেজাজ খুবই ভালো লাগে গান গাইলে আমার মুখের যে অভিব্যক্তি সেটাকে আমি ব্যবহার করি এইভাবে যে গান গাওয়ার সময় মুখ হাত পা আমি নাড়ি আমার মুখের মধ্যে একটা আলাদা রকম প্রতিক্রিয়া চলে আসে সেটা আমি আয়নার মধ্যেও দেখেছি মন থেকে অনুভব করেছি শরীর জুড়িয়ে যায় প্রতিনিয়ত হয়তো প্র্যাকটিস করতে পারি না করি তবুও করি প্রাকটিস প্রতিনিয়ত প্রাকটিছ ছাড়াও গলা আমি সাধি আমার কণ্ঠস্বরটাকে আমার গলার স্বরটাকে ঠিক রাখার জন্যে আমি অনেক অনেক বিষয়ে খেয়াল রাখি যেমন আমি ঠান্ডা লাগাই না গলায় যদি আমার ঠান্ডা লাগে তাহলে আমার গলায় বুকে যে সর্দি বসে তার জন্যে আমার গান গাইতে খুব অসুবিধা হয় ঝাল মশলাদার খাবার আমি খাই না কারণ তাহলে আমার গলার ক্ষতি হয়ে যেতে পারে আমি সব সময় একটা জিনিস খেয়াল রাখি গলাটাকে কীভাবে আমি সাধবো কীভাবে গলাটাকে আমি ঠিক করবো আমি কোনো কোল্ড ডিংক্স ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাই না হালকা ঈষৎ উষ্ণ গরম জলে আমি গার্গিল করি এবং প্রতিনিয়ত ভোরবেলা প্রতিদিন না হলেও মাঝে মধ্যে ভোরবেলা আমি গলার স্বরটাকে ঠিক রাখার জন্যে কণ্ঠর স্কেলটাকে আর একটু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে গলার সুরটাকে চড়া করার জন্যে আমি রেওয়াজ করি আমার বাড়িতে হারমোনিয়াম আছে আমি রেওয়াজ করি গলা সাধি এইভেবে আমার কণ্ঠস্বরের দিকে আমি খেয়াল রেখেছি